আমার নিকটবর্তী গ্রামগুলির মধ্যে একটি হল সাঁওতাল গ্রাম এখানে শিক্ষার মান খুবই ভালো অনেকে শিক্ষা গ্রহণ করে অনেকে গ্রহণ করেন না সাঁওতাল গ্রামগুলির বাসিন্দারা অনেকেই খেটে খাওয়া মানুষ তাদের জন্য সরকার অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে সাঁওতালরা বেশিরভাগ কৃষিজীবী এবং খেটে খাওয়া মানুষ সাঁওতালরা কেউ পড়াশোনা করে কেউ পড়াশোনা করে না যারা পড়াশোনা করে তাদের মধ্যে সুযোগ সুবিধা আছে তার জন্য এখনকারের যে সরকার এখন পড়াশোনার মান অনেক বাড়িয়ে দিয়েছে এখন খুব উন্নত হয়েছে সাঁওতালরা এখন আগে থেকে অনেক উন্নত হয়েছে